হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ হ্যাঁ আমি এখানে জলপাইগুড়িরই বাসিন্দা হ্যাঁ ওই চন্দনা মণ্ডল

হ্যাঁ হ্যাঁ এইখানে হোটেল আছে আপনি এসে হোটেলে থাকতে পারেন হ্যাঁ তারপর থাকা খাওয়া সব ব্যবস্থা আছে হুম হ্যাঁ এক সপ্তাহ থাকা যাবে আপনি আসুন সেরকম বুকিং করতে হবে হোটেল বুকিং করে হুম তারপর হুম হ্যাঁ এখন তো একটু ঠান্ডা পড়েছে বুঝতেই তো পারছেন শীতকাল ঠান্ডাও আছে এখানে আপনি শীতের সব জিনিস নিয়ে আসতে পারেন হ্যাঁ বেশ ঠান্ডা এখানে হ্যাঁ আপনি পাহাড়ে ঘুরতে যাবেন হুম হ্যাঁ বলুন হ্যাঁ এখানে আসলে তারপর আপনি দেখতে পাবেন এখানে পাহাড়ে ওঠার জন্য আলাদা গাড়ি আছে

চা কফি কফিও পাওয়া যায় এখানে আপনি আসলে দেখতে পাবেন সব কিছুই কবে আসবেন আপনি ও হ্যাঁ এখানে বহু পর্যটক তো আসে আসবেন হ্যাঁ আপনি যেদিন আসবেন ফোন করে দেবেন আচ্ছা রাখ